হ্যাঁ আমি সাঁতার জানি ছোটবেলায় আমরা পুকুরে স্নান করতে যেতাম আর তখন মানে আমাদের আমার দাদু আমাকে সাঁতার শিখিয়েছিল সেইজন্য মানে এখন অনেক উপকার পাই মানে কোনও কিছু কোথাও জলে টলে ভয় পাই না কারণ পড়ে গেলে বা কো কারুর বাড়ি বেড়াতে গেলে পুকুরে স্নান করতে গেলে ভয় পাই না কারণ জানি যে পা স্লিপকে দূরে চলে গেলেও সাঁতার কেটে ঠিক উঠে আসবো